বিজ্ঞান ও প্রযুক্তি আমাকে খুব অনেকটাই মুগ্ধ করেছে যেমন আগে থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি এই বিজ্ঞানের মাধ্যমেই এবং প্রযুক্তির মাধ্যমেই আমরা ফোন ব্যবহার করছি এছাড়া অনেক জায়গায় অনেক মেশিন তৈরি হয়েছে আমাদের কা কাজের পদ্ধতিগুলো অনেক সহজ হয়ে গেছে যেগুলোর মাধ্যমে আমাদের যে কোনো কাজ করা খুবই সহজতর হয়ে উঠেছে সেটা কৃষিকাজে বলুন কি যে কোনো জায়গায় আমাদের ডাক্তারি ক্ষেত্রে বলুন সব ক্ষেত্রেই কাজটা অনেক সহজ হয়ে উঠেছে এবং সব কিছুই এবং প্রযুক্তিটা বিজ্ঞান এবং প্রযুক্তি যেহেতু বেড়ে চলেছে তো এখান থেকে আমার মনে হয় অনেক শে শে শিক্ষা নেওয়া আছে এবং অনেক কিছু শেখা যাচ্ছে তো আমার মনে হয় আমাদের দেশটি আরো ভালোভাবে উন্নতি করবে বিজ্ঞান এবং প্রযুক্তিতে